আমি পড়াতে ভালোবাসি এটা আমার ছোটোর থেকেই ইচ্ছা ছিল সেই আকাঙ্ক্ষা আমি এখন পূরণ করেছি আমার মাধ্যম দিয়ে এই শিক্ষা বিস্তার করতে পেরেছি এতে আমি খুব উৎসাহ পাই আমার থেকে যেসব শিক্ষা অন্যান্যরা জানতে পারে তাতে এলাকার প্রত্যেকের জ্ঞানে কাজে লেগেছে